আমি অনলাইন থেকে মায়ের জন্য একটা শাড়ি কিনেছিলাম দামটা খুব বেশিও ছিল এবং শাড়িটা খুব একটা ভালো ছিল না সেটা পরে জানতে পারলাম ওই দামে দোকানে ওর থেকে অনেক কম দামে ওই একই একই পরিমাণে একই জিনিস অনেক কম দামে পেতাম কিন্তু ঠকেছি অনলাইন থেকে জিনিসটা কিনে আমি খুবই ঠকেছি কেন একবার কাচতেই রঙ উঠছে প্রচুর এক নম্বর দু নম্বর হচ্ছে ব্লাউজ পিস থাকে না আর শাড়িটা রিটার্ন যে করব তার অপশনটাও ছিল না